আমার বাড়িতে অতিথি আশলে আমার খুব আনন্দ হয় কারণ বাড়িতে সেরকমভাবে কেউ থাকে না যখন অতিথি আসে আমি খুব খুশি হই এবং তাঁদের জন্য যত্ন সহকারে রান্না করি আমি তো রান্না করতে খুব পছন্দ করি তাই যতক্ষণ তারা থাকে আমি তাদের সব রান্না করে করে খাওয়াই আমার খুব ভালো লাগে তাদের খাবার খাওয়াতে অনেক কিছুই আমি রান্না করি মাংস রান্না করি মাছ রান্না করি ডিম দিয়ে নানারকম পদ তৈরি করি তারপর ভাতেরও নানারকম পদ তৈরি করি ভাতে চিনি দিই মাঝে মাঝে কাজু কিসমিস দিয়েও ভালো করে রান্না করি তারপরে সবজির ব্যাপারেও অনেক ভালো ভাবে রান্না করি সবজি তো এখন কেউ খেতে চায় না কিন্তু আমি যখন রান্না করি তখন আমার অতিথিরা খুব আনন্দ সহযোগে সেই সবজি খায় আমার খুব ভালো লাগে তাই সবাই যখন আমার রান্নার নাম করে আমারও তাদের খাওয়াতে খুব ভালো লাগে আমার খুব ইচ্ছে করে যে আমি নতুন নতুন জিনিস রান্না করি তাদের খাওয়াই আর তারা খেয়ে আনন্দ উপভোগ করে তাদের খুব ভালো লাগে সেজন্যই আমি রান্না করি এবং বাকিদের খাওয়াই অতিথি না থাকলেও আমি আশেপাশের বাড়িতে যারা থাকে তাদেরকে মাঝে মাঝে রান্না করে খাওয়াই আমাদের বাড়িতে তো তেমন কেউ থাকে না খাওয়ারও তেমন লোক নেই তাই আমি আশেপাশের সবাইকেই রান্না করে করে খাওয়াই